আজকাল আশেপাশে শুধু নোংরা এদিকে নোংরা ওদিকে নোংরা এতই আবর্জনা দেখি গা জ্বলে ওঠে হ্যাঁ আমরা অনেক চেষ্টা করেও পৃথিবীটাকে সহ্য করে উঠতে পারছি না কিন্তু কিছুদিন থেকে আমি চেষ্টা করছি নিজের পরিবেশটাকে নিজের বাড়ির আশেপাশেটাকে হাইজেনিক বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি আমি চাই আমরা সকলেই থাকি হাইজেনিক আমাদের সুস্থ থাকে শরীর মনও সুস্থ থাকে আমাদের এখানে ভিজে নোংরা আর শুকনো নোংরাকে আলাদা রাখা হয় ভালোভাবে নজর দেওয়া হয় যাতে কেউ এদিকে ওদিকে নোংরা না ফেলে আমরা আমাদের বাড়ির নোংরাগুলোকে এভাবে ওভাবে ছড়িয়ে ফেলে রাখি না একটা ভালো জায়গায় ভালো করে প্লাস্টিকে বেঁধে সবগুলোকে জমিয়ে রাখি সবাই তাই করে আমাদের এলাকার তারাও পছন্দ করে হাইজেনিক পরিবেশ আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে ঝাঁট দেওয়া হয় যে যেমন পাড়ে দেয় তাতে কারো আপত্তি নেই কিন্তু আমরা সবাই মিলে প্রত্যেক মাসে মাসে চাঁদা উঠিয়ে একজন ঝাড়ুদার দিয়ে পুরো এলাটা এলাকাটাকে পরিষ্কার করায় তাতে যেমন আমাদের মন পরিষ্কার থাকে শরীর পরিষ্কার থাকে সবই থাকে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমাদের বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে আমাদের বিদ্যালয় সব জায়গাগুলিকে পরিষ্কার রাখা কারণ সেগুলি দেখেই আমাদের মন বিকশিত হয় আমাদের প্রত্যেকের প্রয়োজন একটা সুস্থ পরিবেশ পরিষ্কার পরিবেশ আমাদের জীবনটিকে আরও সুন্দর স্বাচ্ছন্দ্য করে তোলার জন্য হাইজেনিক পরিবেশে থাকা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দিনে